আমি জীবনে সবচেয়ে বড়ো চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলাম আমার পড়াশুনোর ক্ষেত্রে এবং আমি বরাবরই চেয়েছিলাম ইতিহাসটাকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু উচ্চমাধ্যমিকে যেহেতু ইতিহাসের আমার নাম্বারটা অনেক কম ছিলো তাই আমার নিজের স্বপ্নপূরণ করবার ক্ষেত্রে একটু অসুবিধা হয়েছিলো আমি চেয়েছিলাম আমার নিজের পছন্দের একটি সাবজেক্ট সেটাকে নিয়ে অনেক দূর এগিয়ে যেতে কিন্তু আমার মন কিছু সময়ের জন্য মনে হয়েছিলো যেন আমি সেই বিষয়টাকে নিয়ে এগিয়ে নিয়ে যেতে পারবো না আমায় অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছিলো যেই কলেজে আমি পড়বার জন্য গিয়েছিলাম সেখানে আমাকে ভর্তি নেওয়া হয়নি তার জন্য আমি বিভিন্নভাবে খুব কষ্ট পেয়েছিলাম মনে এবং পরবর্তীকালে সেটাকে আমি কাটিয়ে উঠতে সক্ষম হয়েছিলাম অন্য কলেজে এই নাম্বারে অনেকটা অনেক সিট খালি ছিলো এবং সেখানেই আমি আমার নিজের পছন্দের বিষয়টিকে নিয়ে পড়তে পেরেছিলাম এবং এই চ্যালেঞ্জটিকে খুব সুন্দরভাবে কাটিয়ে উঠতে সক্ষম হয়েছিলাম